কৃষি শিল্পকে সমর্থন করার জন্য প্রতিষ্ঠিত ব্যবসা সম্পর্কে আমি কিছু বলতে পারি যেমন আমাদের এখানে কিছু জমিতে যেমন আমরা যেগুলো চাষ করি আমাদের জমিতে সেগুলো যেখানে আমরা ব্যবসা করে যারা কৃষি সম্পর্কে আমাদের গ্রাম অঞ্চলে আছে অনেক সেখানে যে আমরা ফসল বিক্রি করি যেমন আলু ধান এরকম নানান যাবতীয় ফসল আছে সেগুলো আমরা বিক্রি করি তারা উপরে আরও উঁচু পর্যায়ে যারা আছে তাদেরকে বিক্রি করে বেশি টাকায় যেমন আছে কিষাণ মান্ডি সে সেখানে তারা বিক্রি করে অনেক টাকায় কিন্তু আমাদেরকে অত টাকাতে নেয় না তাই আমরা তাতে চাইবো যাতে আমাদের সাথে কথা বলে এটাই চাইবো যাতে আমাদের কাছ থেকে কিছু টাকা বেশিতে নেয় যেমন কৃষি সরোভা স্টোর সেরকম স্টোর আছে কিষাণ মান্ডি স্টোর এবং যেমন আছে কৃষি চুক্তি পরিষেবা মানে এখানে যেমন আমাদের গ্রাম অঞ্চলে যাদের জমি জায়গা নেই এবং যাদের অনেক জমি জায়গা যাদের অনেক জমি জায়গা তারা কিছু মানুষকে ভাগে সেটাকে গোদা বাংলায় বলা হয় ভাগে দেওয়াও হয় জমি সেই জমিটি ভাগে নিয়ে তারা চাষ করে চাষ করে কৃষি জমি সেগুলি জমিগুলি বিক্রি করে সেই জমিগুলি ফসল তৈরি করে ফসলগুলি বিক্রি করে তাদের সংসার চলে এবং যেমন আছে প্রাণী সম্পদ সরবরাহ স্টোর এরকম প্রাণী সম প্রাণীরও সরবার বরাহ স্টোর আছে যেমন আছে মৎস্য চাষ গরু চাষ ছাগল চাষ এরকম কিছু কিছু থাকে মানুষ তাদেরকে দিয়ে চাষ করানো হয় মানে মৎস্য চাষ করানো হয় তারা একটা পুকুরে মাছের ডিম ফেলবে ডিম থেকে ছোট বাচ্চা হবে সেগুলো যখন বড় হবে সেগুলো খাবার যখন উপযোগী হবে সেগুলো তখন তাদেরকে বিক্রি করে দেয় মাছগুলোকে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করে এবং গরু চাষ ছাগল চাষ আছে সেগুলোকে যারা চাষ করবে ব্যবসা করে কিছু মানুষকে দিয়ে চাষ করানো হয় সেই চাষ করানোর ফলে সবাই ভালোভাবে সংসার চলে